হ্যাঁ হ্যালো হ্যালো বলছি আপনি ডাক্তারবাবু বলছেন

হ্যাঁ বলছিলাম যে ওই যে আমার অনেক দিন থেকে জ্বর হয়েছে জ্বরটা কমছে না হ্যাঁ দেখিয়েছিলাম সামনা সামনি ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ দিয়েছিলো খেয়েছি কিন্তু কমছে না তো না রক্ত পরীক্ষা করানো হয় নি হয়েছে এক সপ্তাহর মতো হচ্ছে জ্বরটা হ্যাঁ প্যারাসিটামল তো খেয়েছি তাও কমছে না তো ওই জন্য ফোন করছি না না ওটা খাওয়া হয় নি হুম যেতে তো হবেই কমছে না তো ওষুধ খাচ্ছি কমছে না জ্বরটা আর সব দিনে হবে ওইটা সব দিনে দেখানো যাবে আর যে কোনো সময়ে

আর ফোন আর ফোন করে গেলে তাহলে তো হবে না ও ফোনে নাম লেখানো যাবে না গিয়ে নাম লেখাতে হবে আচ্ছা বলছি বলছি ফিসটা কেমন কি ও পাঁচশো টাকা করে

ঠিক আছে ঠিক আছে তাহলে ও ঠিক আছে তাহলে কালকে যাবো হ্যাঁ

সকালের দিকে